হ্যাঁ বল হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস ব্যস্ত বলতে ওই একটু কেনাকাটা করতে বেরিয়েছি রে ছেলেকে নিয়ে হ্যাঁ বল না আর বলিস না এই চলছে আজকাল তো এই মোবাইল মোবাইল আর মোবাইল সারা দিন না রে মোবাইল মোবাইল মোবাইল ছাড়া কিছু বোঝে না হ্যাঁ সব কিছুতে মোবাইল প্রয়োজন আর এই করে করে বই বই নিয়ে তো বসতে দেখাই যায় না দশ মিনিট যদি পড়ে তাহলে তার কি না আধ ঘন্টা মোবাইল চাই হ্যাঁ হ্যাঁ এগুলোতে ব্রেনের সমস্যা দেখা যাবে না আর কিছু দিন পর থেকে এই যে জেদ করা তারপর ওই যে পড়াশোনা মনে রাকতে না পারা বিচ্ছিরি একটা স্বভাব হয়ে যায় মোবাইলের জন্য হ্যাঁ এরপরে যদি মোবাইল ছাড়া চলতেই না পারে বই পড়ার তো মানে অভ্যাস প্রায় উঠে গেছে বললেই হবে আর কী বলবো তারপর বাড়ির খবর ঠিক আছে হ্যাঁ এই তো আর কি এখন জাস্ট বেরোলাম দেখি কতদূর কী করতে পারি তারপরে এক দিন আসিস হ্যাঁ এখন তো ভালো করে শোনাও যাচ্ছে না রাস্তাতে আছি এই ছেলে এই দেখ এখনও মোবাইল চাইছে কথাই বলতে দেবে না কারো ফোন আসলেও শান্তিভাবে কথা বলা যায় না শুদু মোবাইল চাই কোথাও যে লুকিয়ে রাকবো তারও উপায় নেই এখন তো লক খোলা শিখে গেছে না সামনেও রাখা যায় না হুম হুম হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে গিয়ে কথা বলবো হ্যাঁ ঠিক আছে হুম হুম হুম